কিছুদিন আগে আমি আমার মায়ের জন্য একটি শাড়ি অনলাইন থেকে অর্ডার করেছিলাম শাড়ির কোয়ালিটিটা খুবই খারাপ একটুও পছন্দ হয়নি আমি যেই রকম রঙের চেয়েছিলাম সেই রঙের আসেনি আমি গোলাপি রঙের অডার করেছিলাম কিন্তু এসেছে আকাশী কালারের একটি শাড়ি রং ছাপটাও চেয়েছিলাম আলাদা কাল আলাদা কিন্তু এসেছে আলাদা ছাপ তাই মায়ের একটুও পছন্দ হয়নি তাছাড়া আমি সুতির শাড়ি চেয়েছিলাম এসেছে আলাদা একটা কী কাপড়ের শাড়ি কোনও রকম একটু কোনও রং ভালো নয় একটু কোনও ডিজাইন ভালো নয় কোনও কিছুই ভালো নয় অনলাইন থেকে এই জন্যই আমি কোনও কিছু শাড়ি অর্ডার করতে চাই না কিন্তু এত খারাপ অভিজ্ঞতা হবে অনলাইন থেকে আমি সেটা ভাবতে পারিনি অনলাইন থেকে আর কোনদিনও কোনও কিছুও অর্ডার করব না খুবই খারাপ একটা জিনিস এসেছে আমার কাছে